আমার ধর্ম হিন্দু হিন্দু ধর্ম পূজা রীতির বিভিন্ন রকমের নিয়ম আছে হিন্দু ধর্মের মানুষেরা পূজা অর্চনার জন্য বিভিন্ন রকমের মন্দিরেও যায় বিভিন্ন দেবদেবীর মন্দিরও আছে এছাড়াও বাড়িতেও পূজা অর্চনার পদ্ধতি আছে বিভিন্ন রকম পুজোতে যেমন লক্ষ্মী পুজো এই পুজোগুলো বাড়িতেই পালন করা হয় এছাড়াও যোহ দুর্গা পুজো কালী পুজো এই পুজোগুলো মানুষ মন্দিরেও উদযাপন করতে যায় পূজা অর্চনার পদ্ধতির ক্ষেত্রে আমার সবথেকে পছন্দের হচ্ছে বিভিন্ন পুজোয় যে ভোগ দেওয়া হয় সেই ভোগ বিতরণ করা হয় এই বিতরণে বিভিন্ন মানুষ খাবার খেতে পায় যেটা সব মানুষের ক্ষেত্রে অনেক উপকার হয় আর হিন্দু পুজোর মধ্যে সবথেকে খারাপ রীতি আমার যেটার মনে হয় সেটা হল বলি প্রথা আমার মনে হয় না কোনো দেব দেবী বলি পছন্দ করে শাস্ত্রমতে লেখা আছে বলে এই বলি দেওয়া হয় কিন্তু আমার মনে হয় এই বলির কোনো সার্থকতাই নেই